হ্যাঁ আমি নিজে এর আগে একবার রান্না করেছি সেটা হচ্ছে আমি ম্যাগি নুডলস্ বানিয়েছি এবং সেই নুডলস্ বানানোর জন্য নুডলস্ মশলা আমাকে অনেকটা সাহায্য করেছে